হ্যালো হুম হ্যালো হ্যাঁ বল মালদা কলেজ না মালদা কলেজে পড়াটা ভালো হয় ক্লাস ভালো হয় স্যারগুলোও ভালো পার্সোনাল বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সৌরভ স্যারের কাছে ক্লাস করতাম আমি আগে টিউশন পড়েছিলাম স্যার ভালো পড়ায় বিকম ডিপার্টমেন্টে হ্যাঁ তাই তো ভাবছি এখন তোর কতো এসেছে মার্কস আমার কম এসেছে অনেক ফিফটি সেভেন এখনও ওটা ডিসাইড করিনি দেখি কী নিয়ে পড়া যায় তুই কী নিবি ভাবলি ও মালদা কলেজেই হুম তুই তো এনসিসি করবি বলছিলি না তো মালদা কলেজে এনসিসি আছে

আচ্ছা ঠিক আছে আমাকে জানাস কিন্তু হ্যাঁ কোথায় ভর্তি হবি

তোর ফিস কত বলতে ওটা মান্থলি আমাদের তো সেমেস্টার ওয়াইজ হবে না হ্যাঁ তো আমাদের সেমেস্টারে ওটা ছ মাস পর পর হবে আচ্ছা ইয়ার্লিতে একটা পেমেন্ট কাটাতে হবে আর সেমেস্টার ওয়াইজ একটা পেমেন্ট কাটাতে হবে বিসিএ ভেবেছি দেখি বিসিএ করতে পারি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে